খ্রিস্টানদের মধ্যে যেমন কি আর ওই কেক টেক কাটা হয় আমি যেটা আমি দেখিনি কোনোদিন যাইনি অবশ্যই দেখেছি যেটা ফোনে দেখেছি কেক টেক কাটে এবং বিভিন্ন রকমের মানুষ যায় হিন্দু বা খ্রিস্টানের অনেক রকমের মানুষ যায় বন্ধুবান্ধবের নিজেদের মধ্যে থাকলে অনেকজন যায় খুব সুন্দর করে দেখি কেক কাটে এবং সবাই পা কী সুন্দর সুন্দর ড্রেস পরে থাকে দামি দামি কাপড় পরে থাকে ভালো লাগে দেখতে এবং যেমন হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করে মুসলমানরা মুসলমানদের ধর্ম তো ওরকম নিজেদের হিন্দুদের মধ্যে মুসল খ্রিস্টানদের সাথে অত এ হয় না কিন্তু কি মুসলমানদের সাথে হিন্দুদের অনেকটাই দেখি নিজস্বদের মধ্যে নিজেদের মধ্যে যেমন নিজেদের মতো করে বাস করে এবং থাকে পাশাপাশি সবাই এবং তাদের ঈদ হলে হিন্দুরা যায় মুসলমানদের ঈদ হলে বা রোজা হলে কোনো ইফতারে জোগাড় করলে তারা হিন্দুরা যায় আবার হিন্দুদের কিছু হলে কোনো পুজো ফুজো হলে তারা নেমন্তন্ন করলে ডাকলে এ করলে আবার তারাও আসে এবং অনেক সময় দেখা যায় ঠাকুর দেখতে যায় এমন কি দুর্গা ঠাকুর তো সবাই দেখতে যায় হিন্দু মুসলমান সবাই যায় দুর্গা ঠাকুর দেখতে যেমন সরস্বতী পুজোর সময় হিন্দু বলো মুসলমান বলো সব মানুষ সব মেয়েরাই যেমন আইবুড়ো মেয়েরা সবাই যায় এমন নতুন শাড়ি পরে শাড়ি পরে সবাই দেখি শাড়ি পরে সেজে গুজে কী সুন্দরভাবে যায় আমরাও গিয়েছি আমরাও যাই এখন করে আর যেতে পারি না এখন তো সংসারের মধ্যে পড়ে গেলে আর যাওয়া হয় যান যখন আমরা আইবুড়ো ছিলাম খুব যেতাম কারোর কথাই শুনতাম না শাড়ি টাড়ি পরে একদম সেজে গুজে বার হয়ে বার হয়ে যেতাম সরস্বতী পুজোর সময় ঠিক আমরা বেরোতাম কিন্তু কি এখন আর হয় না তো ওরকম যে যার ধর্ম সে তার পালন করে যে যার ধর্ম সে তার করে ভালো লাগে সবাই সবার সাথে চললে সবাই সবার বাড়ি জ ই গেলে আসলে খেলে হিন্দু বলো মো মানুষ তো আমরা সবই একই খালি সৃষ্টিকর্তা যে সে সৃষ্টি যা আলাদা আলাদা করেছে কিন্তু তো সবাই তো আমরা মানুষ তো একই